সাধারণত আমি ছুটির দিনে যেই দিন থাকে যা সাধারণত শনিবার ও রইবার ওই দিনগুলিতে আমি আমার বন্ধুদের সঙ্গে ফোন ও ক্যা ডিএসএলআর ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ি আমরা সাধারণত পার্কে ও বেলায় ঝ ঘুরে বেড়াই এবং কোনো দূরে বনে গিয়ে সেখানে আমরা ছবি তুলতে পছন্দ করি হয়তো একটু দূরে বনে গিয়ে যেমন সেখানে পাখিদের ছবি তুলি এবং বিভিন্ন গাচপালা ও আমাদের বন্ধুদের বেশ কিছু ছবি তুলতে পছন্দ করি পাখিরা যখন খেলাধুলো করে বা হয়তো অজানা কোনো অন্যান্য পাখি যারা যখন তাদের সন্তানদের খাওয়ায় বা কোনো গান টান করে তারা বা হয়তো আকাশে উড়ছে এই সব ছবি তুললাম বেশ খুব ভালো লাগে এবং তাছাড়া কোনো হয়তো প্রাণী দেকলাম হয়তো কেউ মাঠ থেকে গরু চড়িয়ে আসছে চাষ কৃষক তাদেরকে ছবি তুলি আমি যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ছবি তুলতে আমি খুব পছন্দ করি সাধারণত শনিত ও রবিবারই আমরা বেরোই বন্ধুদের নিয়ে পার্কেও ছবি তুলি পার্কে বিভিন্ন বিভিন্ন প্রজাতির ফুল গাছ ও ও কোনো কোনো পার্কে হরিণ বা হরিণ থাকে যা ময়ূর থাকে রাজহাঁস থাকে এদেরকেও আমি ছবি তুলতে বেশ ভালোবাসি তাই পার্ক ধরুন এবং বন কোনো মন্দির যে সব জাগায় আমরা ঘুরতে বেরোই সেই সব জাগায় আমরা সাধারণত ছবি তুলতে পছন্দ করি যে বেশিরভাগই পার্ক বন মন্দির এইসব জায়গাগুলি আমি বেশি তুলতে পছন্দ করি আমরা বন্ধুদের সঙ্গে বেরোই এবং আরওস পাখি কোনো গাছ বিভিন্ন ধরনের ফুল কোনো কিছু বেশি যখন আমরা বন্ধুরা একসঙ্গে সবাই মিলে গ্রুপে থাকি তখন সবাই মিলে ও ছবি উঠি এই সকল ছবি তুলতে আমি বেশ পছন্দ করি